দুর্গম রাস্তা তো সবচেয়ে বেশি আমাদের কলকাতার আশেপাশেই আছে রাস্তায় এতোটাই খানা খন্দ মনে হয় যেন পাহাড় পর্বত পেরোচ্ছি এছাড়াও আমি পাহাড়ে যখন আমি ঘুরতে গেছিলাম সেখানের রাস্তা এতোটাই সরু ছিলো এবং ধারে কোনো বেরিকেড নেই একদমই খাদ তো এটা একটা বড় দুর্গম রাস্তার মধ্যেই পড়ে এবং এবং লাদাখে যাওয়ার সময়ও অনেক খানা খন্দ বেশ কঠিন রাস্তার মধ্যে দিয়েই পেরোতে হয়েছে এবং রাস্তায় যেতে গিয়ে কতবার লিক সারাতে হয়েছে তার ইয়ত্তা নেই তো রাস্তা দুর্গম তো সব জাগাতেই কম বেশি আছে এবো যেটা বললাম পাহাড়ি রাস্তায় সবচেয়ে বেশি দুর্গম যেটা ভয় লেগেছে চালাতে যে খুব সরু এবং খুব টার্নেবেল রাস্তা একটু এদিক সেদিক হলেই একদম সোজা নিচে এটা আমার লাইফে মনে হয়েছে দুর্গম রাস্তাই বটে আর খারাপ রাস্তা তো আমাদের চারিপাশে আছেই এই হল ব্যাপার দুর্গম বলতে গেলে এটাই আমি মনে করলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম